আমি ছোটবেলা থেকে আঁকতে খুবই পছন্দ করি এবং আমি ছোটবেলা থেকে বহু চিত্র এঁকেছি যা আমার এখনও স্মরণীয় হয়ে আছে আমি বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি আমার তুলির টানে ফুটিয়ে তুলতাম এবং আমার একবার মনে আছে আমি একটা পাহাড়ের ছবি এঁকেছিলাম যেটি আমি এবং পাহাড়ের বিভিন্ন দৃশ্যের ছবি এঁকেছিলাম ছোটবেলায় সেটি বড় হয়ে আমি বুঝেছিলাম এর অর্থ বিশাল এবং সেগুলি অনেক অর্থ লুকিয়ে আছে তার মধ্যে এবং সেটা আমি আমার শিশু মননে হয়তো ধরা দেয়নি কিন্তু আমি বড় হয়ে সেটা বুঝতে পেরেছিলাম